সময়ের সাথে সাথে বাংলা ভাষা পরিবর্তন হয়েছে আমরা যেরকম আগে বাংলা ভাষা বলতাম সাধু ভাষায় কথা বলতাম তো ইন্টারনেট এবং প্রযুক্তির উন্নতির ফলে তবু আমাদের সুবিধার্থে আমরা এখন আর সাধু ভাষায় কথা বলি না আমরা কিন্তু চলিত ভাষায় কথা বলি শুধু এটা খালি প্রযুক্তি বা ইন্টারনেটে ইন্টারনেটের প্রযুক্তির ফলে হয়নি আমাদের সুবিধার্থেও হয়েছে আর ইন্টারনেটের মাধ্যমে বাংলা ভাষার শুদ্ধিকরণ হয়েছে অনেক বাংলা ভাষা আছে যেগুলো পরিষ্কার উচ্চারণ এবং পরিষ্কার বানান অনেকেই জানত না

ইন্টারনেট ঘেঁটে সেই বাংলা ভাষার বানান এবং ব্যবহার ও উচ্চারণ ঠিকঠাক করে বলতে পারছে বা লিখতে পারছে তো এইভাবেই প্রযুক্তির সাথে সাথে বাংলা ভাষা পরিবর্তন হয়েছে আমার মনে হয় ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নতি হবে এবং বাংলা ভাষা তার সাথে সাথে আরও পরিবর্তন হবে